আমাদের এখানে কাজকর্মের অভাব আছে এখানে চাষবাস দিয়ে জীবনযাত্রা চালাতে হয় এখানে কলকারখানা নেই অফিস কাছারি সেরকম নেই বলতে গেলে এককথায় কাজের কোনো সুযোগ নেই কিছু কিছু গ্রামে এখনও পর্যন্ত ভালো পানীয় জলের ব্যবস্থা নেই কিছু কিছু গ্রামে এখনও আলোও পৌঁছায়নি এবং কিছু কিছু গ্রামে এখনও সেরকম করে শিক্ষার আলো না থাকায় অনেক বাচ্চা এখনও পর্যন্ত নিরক্ষর হয়ে আছে তাই কিছু কিছু জায়গায় স্কুল ও শিক্ষার প্রয়োজন আর কিছু কিছু নদীতে ব্রিজের অভাবে মানুষ রাস্তা পেরোতে পারে না